পশ্চিমবঙ্গে প্রচলিত নানান বিভিন্ন ধর্ম আছে আধ্যাত্মিক ঘটনা ঘটে যেরকম কোনো মন্দির অনেক দূর থেকে সবাই আমাদের এখানে একটা মন্দিরে পুজো করতে আসে এসে মানত করে তাদের মনস্কামনা পূরণ হয় এই একটা অলৌকিক ঘটনা যেমন ধরুন মনসা ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে সাপে এসে দুধ খাচ্ছে এগুলো একটা অলৌকিক ঘটনারূপে মানুষ বিশ্বাস করে আর ভগবানকে ডাকার নানান রকম ইয়ে আছে যেরকম কেউ ভগবানকে নামাজ পড়ে ডাকে কেউ মানত করে ডাকে কেউ হাত জোড় করে ডাকে যেহেতু আমি হিন্দু সেই অনুযায়ী হাত জোড় আমি হাত জোড় করেই ডাকি আর ভগবানের প্রতি যারা বেশি বিশ বিশ্বাস করেন ইয়ে করেন অনেকে উপবাস করে উপবাসের প্রতি ভগবানের উপবাসের দ্বারা ভগবানের প্রতি শ্রদ্ধা জানায় এই বিষয়টি হচ্ছে গিয়ে যারা মানে বিশ্বাস করে ভগবানকে তারাই পালন করে যারা বিশ্বাস করে না তাদের কথা আমি বলছি না যে ভগবান বলে সবাই আছে নানান অলৌকিক ঘটনা ঘটে ভারতে সবাই জানে ওইভাবেই ভগবানকে মানে ডাকা হয়